হ্যালো হ্যাঁ আচ্ছা এটা গোদরেজ শোরুম আচ্ছা তো আপনার এখানে গোদরেজের আলমারি তাহলে পাওয়া যাবে বিভিন্ন রেঞ্জের মোটামুটি রেঞ্জগুলো কী রকম কী কী রেঞ্জের আছে আচ্ছা

আচ্ছা

হ্যাঁ ঠিক আছে কিন্তু দেখুন আপনি যে আপনি যে দামগুলো বললেন না সেই দামগুলো একটু নেওয়ার মতো দাম বলুন যাতে আমার দু তিনটে নেওয়ার আছে বিয়েবাড়ির উপহারে লাগবে উপহার দেওয়ার জন্য লাগবে কাজে এছাড়াও আমার ব্যক্তিগত ব্যবহারের জন্য প্রয়োজন সেই জন্য দুটো তিনটে একসাথে মিলিয়ে যে ছাড়টা হয় বা নেওয়ার মতো দাম হয় সে রকম একটা নির্ভর রিলায়েবল দাম বলুন না

আচ্ছা আচ্ছা

ঠিক আছে হ্যাঁ সেটা তো যেতেই হবে তাছাড়া ঘরেরগুলো পছন্দের প্রশ্ন আছে ঠিক আছে আমি ঠিক আছে আগামী কাল আমি সন্ধ্যের মধ্যে আপনার দোকানে আসছি ঠিক আছে হুম